হ্যালো হ্যালো বলছি যে আমি এই তো এইখান দিয়ে বলছি এখানে পাশের থেকে বলছি

জামার ছিট কেমন আছে

দাম কেমন হবে

তাহলে আমি যে যেমন পারবো সেরকম হিসেবে একটা বলুন দেখি কেমন কম দামের আছে

তাহলে ওই ওই পাঁচশো টাকারটা দিন এই পূজার মধ্যেই দিলে ভালো হয়